আমার এলাকা পুরুলিয়া যেখানে প্রথমত ট্রাফিক আইনকে যথেষ্টই উন্নত করতে হবে যেখানে সেখানে পার্কিং করা বন্ধ করতে হবে এখানকার সবসময় ভিড় রুট হল যেমন চাইবাসা রোড পিএন ঘোষ রোড যেখানে চারটে রাস্তা একসাথে মিলিত হয় সেখানে বিশেষ করে ট্রাফিক আইনটা উন্নত করা খুবই জরুরী এছাড়া এই এলাকার মানুষদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন হতে হবে এবং সচেতন করতেও হবে ভ্রমণের ক্ষেত্রে অসুবিধা দেখা দেয় যেমন সবসময় ট্রেনে সরবরাহ থাকে না অন্যান্য জংশন থেকে ট্রেন ধরে যেতে হয় বাসের সুবিধা আছে তবে বাসে প্রচণ্ড ভিড় হওয়ার ফলে যাতায়াতের একটু অসুবিধা হয়